কোনো লেখা লেখার আগে যে বিষয়ের ওপর লেখাটি লেখা হবে তার সম্বন্ধে আমি বিশদ জানি খুঁজি পড়ি এবং তারপর সেই লেখাটা আমি লিখি এবং দু তিন বার খসড়া করার পর আমি একটি সুন্দর খাতায় সেটাকে তুলি লেখার সময় আমি রুপরেখা প্রথম খসড়া সংশোধন ইত্যাদি বহুবার করে থাকি প্রথম খসড়া আমি অন্ততপক্ষে এক থেকে দুবার লিখে থাকি এবং তারই পরে আমি সেখানে সংশোধন এবং আর যা যা করার থাকে সেগুলো করার পরই আমার খাতায় সেই লেখাটিকে তুলি বৈধতা জানতে গেলে আমি সর্বোচ্চ পরিমাণে নিজের লেখার গুনগত মানের উপরই জোর দিয়ে থাকি লেখার সময় আমি সেই বিষয়ে জ্ঞান ধর্মী কোনো লোকের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করে থাকি